কৃষকটি যে তার বাড়ির পেছনে পোল্ট্রি পালন করেছে সেটা কিন্তু তাকে তার কাজের জন্য মুরগিকে কিন্তু সঠিক জাত নির্বাচন করতে হবে এটা কোন জাতের মুরগি এটা উন্নত জাতের মুরগি এইটা হচ্ছে ভালো জাতের মুরগি এটা ব্রয়লার মুরগি এটা পোল্ট্রি মুরগি এইটা মেদি মুরগি এটা ষাঁড়ি মুরগি এভাবে কিন্তু তাকে তার জাতটা নির্বাচন করতে হবে আর সমস্ত বৈচিত্র্যের মধ্যে তাকে একে অপরকে পৃথক করে রাখতে হবে কারণ ওই একসাথে মুরগিগুলো যদি থাকে তাহলে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে কিন্তু মারা যেতেও পারে বিভিন্নভাবে অপর একে অপরের যদি পৃথক থাকে তাহলে কিন্তু ওরা খুব ভালো থাকবে এটা কিন্তু কৃষককে আগেই ভাবতে হবে তাকে জাত নির্বাচন করে তাকে পৃথক করতে হবে